হ্যাঁ হ্যালো বলছি এটা অটো ড্রাইভার বলছেন তো হ্যাঁ তো আমি পাঁশকুড়া থেকে বলছি হ্যাঁ তো আমি বাস স্ট্যান্ড যাওয়ার জন্য যে বলেছিলাম আসতে তো আপনি কখন আসবেন তো তাড়াতাড়ি আসুন আমার তো বাসটা চলে যাবে হ্যাঁ বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ি পাঁচ কিলোমিটার তো সেই জন্য আমি আপনাকে বললাম যে আসতে আসলে আমি একটু দূরে যাব তো বাস স্ট্যান্ডকে যেতে আমাকে সেই টাইমের বাসটাই ধরতে হবে না হলে সেই বাসটা ফেল হয়ে গেলে আমি আর পরের বাসে যেতে পারব না তখন অনেক দেরি হয়ে যাবে সেই বাসটায় যেতে হলে তো আমার তো কাজ আছে তো আমি ই যেতে চাই এই বাসটাতে এই কারণেই তো আপনাকে আমি বুক করেছি তো আপনি তাড়াতাড়ি আসুন কেন এত দেরি করছেন তো আমি কি এমনি এমনি আপনাকে বুক করেছি আমি যাতে টাইমে আমার জায়গাতে পৌঁছাতে পারি সেই জন্যই তো আপনি তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন আমার টাইম চলে যাচ্ছে হ্যাঁ বেশি টাইম নেই আপনি আমাকে নিয়ে গিয়ে ঠিক টাইমে পৌঁছাতে পারবেন তো হ্যাঁ আমি যেন ঠিক টাইমে যেয়ে আমার বাসটা ধরতে পারি না হলে কিন্তু আমি টাকা দেবো না তাড়াতাড়ি আসুন আপনাকে আমি কখন বলে রেখেছি আর আপনি এখনও বলছেন বেরোচ্ছেন কেন আমি তো টাইম বলে দিয়েছিলাম বিকেল চারটা আমি বলিনি তো তাহলে আপনি কেন আসছেন না এখনও হ্যাঁ চারটা পাঁচ বেজে গেলো আপনি আসছেন না পাঁচ মিনিটটাই কেন দেরি হবে এইখানে পাঁচ মিনিট দেরি হচ্ছে মানে আমার তো বাসটা তো চলে যেতেও পারে আমি যেন বাসটা যদি না পাই তো দেখবেন